হ্যাঁ আমি দশ থেকে দশ লাখের মধ্যে পাঁচটি সংখ্যা বলতে পারব সেগুলি হল দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার